হ্যাঁ সুদর্শন দা আমি বলছিলাম আসলে আমি আপনার দোকানে আগের সপ্তাহে গিয়েছিলাম বুঝেছেন হ্যাঁ আসলে আমাদের ওই আমার বাচ্চার স্কুলের প্রকল্পে নয় একটা ওই এফোর সাইজ পেজ লাগবে আর কিছু কালারিং আর্ট পেপার লাগবে তো আপনার দোকানে কি ওগুলো এখন আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি ওই গোলাপি কালারের যে আর্ট পেপারগুলো হয় না ওগুলো পাবো তো এখন আর এফোর সাইজ পেজ আছে তো অনেকগুলো অনেকগুলো লাগবে কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না আগের সপ্তাহয় গিয়েছিলাম তখন ছিলো না আপনি তাহলে নতুন এনেছেন বোধহয় আচ্ছা তো আর কতক্ষণ দোকান খোলা থাকবে আপনার আচ্ছা আজকে হয়তো আমি যেতে পারবো না আমি কালকের যাবো কালকে রাত নটা পর্যন্ত খুলে রাখবেন তো আচ্ছা আচ্ছা বলছি যদি আমি না যাই আমার বাচ্ছাটাকে পাঠাই ওকে একটু দিয়ে দেবেন থাহলে ঠিক আছে ওই কটা আর্ট পেপার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কটা আর্ট পেপার দেবেন আর এফোর সাইজ পেজ দেবেন ঠিক আছে আমি তাহলে একটু দেখেই দিয়ে দেবো আমি বলছি এফোর সাইজ পেজগুলো আর কিছু প্রকল্পের জন্য আর কিছু লাগবে না ওইগুলো হলেই হবে স্কেচ পেন আছে কি হ্যাঁ হ্যাঁ আমি লিখে দেবো তাহলে ঐ স্কেচ পেনের একটা প্যাকেট দিয়ে দেবেন ঠিক আছে আর ওই যো এ পেপারগুলো না না না আর কিছু লাগবে না কিন্তু এফোর সাইজ পেজগুলো পরিষ্কার তো মানে সাদা তো একদম হ্যাঁ হ্যাঁ আসলে ওই বা প্রকল্পের জন্য লাগবে তো ওগুলো একটু মোটা মোটা দরকার আছে ঠিক আছে তাহলে ওরাকম হলেই হবে আপনি আমাকে এক বান্ডিলের মতো কালকে দিয়ে দেবেন ঠিক আছে